আমি মনে করি আঞ্চলিক ইতিহাস অবশ্যই দেশের সম্পূর্ণ ইতিহাসের অবদান রাখে কারণ একটি দেশের ইতিহাস বলতে গেলে একটা দেশের ইতিহাস তৈরি হয় সেখান থেকেই যেখান থেকে হচ্ছে একটা দেশ অনেকগুলো রাজ্য নিয়ে গঠিত আর সেই রাজ্যের মধ্যেই থাকে অঞ্চল তো অঞ্চলের কিছু ইতিহাসকে অ্যাডজাস্ট করে তারপরে তো সেটা বড় হয় সেটার থেকেই দেশের ইতিহাস হয় তো আমি মনে করি আঞ্চলিক ইতিহাস দেশের ইতিহাসের অবদান রাখে